গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সরকার অনেক কিছুই পদ্ধতি অবলম্বন করেছে কিছু কিছু গ্রামে সত্যি সত্যি স্কুলগুলি উন্নত হয়েছে শিক্ষা ব্যবস্থাও উন্নত হয়েছে এবং সেখানের বাচ্চারা যথাযথ পরিমাণে শিক্ষা পায় আবার কিছু কিছু গ্রামে এখনো পর্যন্ত শিক্ষার আলো সেরকমভাবে পৌঁছায়নি এমনও গ্রাম আছে সেখানের মানুষ বাচ্চাদেরকে ঠিকমতো স্কুলে পাঠায়নি নানারকম কারণে অকারণে বাচ্চাদের শিক্ষার হার কমিয়ে দিয়েছে এবং কাজে ভার বাড়িয়ে দিয়েছে এর ফলে গ্রামাঞ্চলের উন্নত ব্যবস্থা আরও সরকারকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে ওই গ্রামের লো লোকেরা আবার বাচ্চাদেরকে তাদের একটা সুস্থভাবে জীবন দেয় এবং স্কুলে পাঠায় যাতে তারা কিছু শিখতে পারে সেই গ্রামে যেয়ে ভালোভাবে বোঝাতে হবে তাদের বাবা মা সমস্ত গার্জেনদের সেই গার্জেনরা বুঝলেই তবেই সেই বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে এবং শিক্ষার হারও এগিয়ে যাবে এর ফলে মানুষ এর জীবন উন্নত হবে আর শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক না থাকলে জীবন কখনোই ঠিকঠাকভাবে এগোতে পারবে না সরকার অনেকটাই চেষ্টা করেছে তবে আমার মতে মনে হয় আরও কিছুটা চেষ্টা করা উচিত এর ফলে বাচ্চারা আরও প্রভাবিত হবে বা গ্রামের মানুষও আরও প্রভাবিত হয়ে বাচ্চাকে স্কুলে পাঠাতে চাইবে বা তাদের শিক্ষার হারটা বাড়িয়ে দিতে চাইবে